গলাকে ঠিক রাখার জন্য প্রথমেই নুন জলে সকালবেলা উঠে গার্গল করা ঠান্ডা যাতে না লাগে সেই সমস্ত খাবার একদমই খাওয়া যাবে না হালকা ফুলকা খাওয়া আর গলাকে আর চেঁচামেচি যেন বেশি না হয় গলা যাতে চিরে না যায় আস্তে আস্তে কথা বলা ধীরে ধীরে গলাকে ঠিক রাখতে হবে তার পরে কণ্ঠকে বাঁচানোর জন্য আরও রে সকাল থেকে রেওয়াজ করা দিনে দু বার করে করতে হবে যাতে ঠিক থাকে প্রথম থেকেই গলাকে ঠিক রাখতে হবে আর ঠান্ডা জাতীয় একদমই খাওয়া যাবে না